আমি একবার একটা ক্যাব বুক করেছিলাম সেই সময় ছিলো কোভিড নাইনটিনের সময় ওই ড্ৰাইভারটা কোভিড নাইনটিনের সময়েও কিন্তু মাস্ক পরেছিলো না যেখানে সকলেই মাস্ক ব্যবহার করতো সব সময় বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই মাস্ক যেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছিলো নিত্য সঙ্গী মাস্ক ছাড়া আমরা এক পাও যেতে পারতাম না সেখানে ওই ড্ৰাইভারটি মাস্ক পরেছিলো না এটা কিন্তু খুব খারাপ কারণ মাস্ক সব সময় ব্যবহার করতে বলেছে স্যানিটারিজার ব্যবহার করতে বলেছে তাও যদি মাস্কই পরেন না তাহলে উনি কীভাবে গাড়ি চালাবেন জানি না ওনার কাছে কেই বা বসবে কারণ মাস্ক পরাটা একদম গুরুতর ছিলো তখন আর এতোই সিটগুলো বাজে নোংরা যে নোংরা সিটে বসলে মানুষের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে না অস্বাস্ত্যকর ক্যাব এক কথায় বলতে গেলে এটা আমি পরিবহন এজেন্সিকে বারবার আমি অভিযোগ জানাচ্ছি এভাবে যদি আপনার ক্যাব থাকে এরকম নোংরা আপনার ড্ৰাইভার সচেতন নয় আপনার ড্ৰাইভার মাস্ক পরে না সিটগুলো পরিষ্কার করে না গাড়িও ধোয়ে না তাহলে এই অস্বাস্থ্যকর ক্যাবে কিন্তু মানুষজন আসবে না যারা জানে না তারা কিন্তু আসবে যারা একবার জেনে যাবে বা ধরুন আমি জানলাম আমি কিন্তু অনেককেই বলবো যে এই ক্যাবে মালিকটা ভালো না যে ওই ড্রাইভারগুলো সচেতন না নোংরা থাকে ওতে কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো থাকবে না এ অভিযোগ আমি কিন্তু আপনাকে জানালাম আপনি যদি সতেজ সচেতন না হন তাহলে কিন্তু আমার কিছু করার নেই আপনার ক্যাবের ব্যবসাটাই চলবে না তাই আমি অনুরোধ করছি এবং তার সাথে আমি হতাশাও প্রকাশ করছি যে আপনি আপনার মা ড্রাইভারকে বারবার সচেতন হতে বলুন মাস্ক পরতে অবশ্যই বলুন আর সিটগুলো যেন ভালো করে ধোয় নোংরা থাকলে কিন্তু কেউ আসবে না আমি বারবার একইভাবে বলেই যাচ্ছি আপনাকে আপনি আমার কথাটা শুনে একটু চলুন দেখবেন ক্যাব আরো আপনার ভালোভাবে ক্যাবের ব্যবসাটা চলে যাবে